আমি আমার খাবার ডেলিভারি অ্যাপ সুইগিতে অটো পে অপশানটি যুক্ত করেছিলাম কিন্তু বর্তমানে আমার অ্যাকাউন্টে টাকা কম থাকায় আমি সেই অপশানটি নিষ্ক্রিয় করতে চাই